পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা খুবই উন্নতমানের এই শিক্ষা ব্যবস্থায় আমাদের বেশ কিছু চাহিদাও পূরণ করে থাকে আমাদের যে মূল ভিত্তি আছে ওইটিকেও শক্ত করে তোলে যেমন কি নানান রকমের পরীক্ষা বৃত্তি পরীক্ষা আরও বেশ কিছু রকমের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদের যে ভবিষ্যৎ সম্পর্কে ধারণা সেটিও সচরাচর হয়ে থাকে এবং আমাদের পরবর্তী সময়েও কোনও অসুবিধা দেখা যায় না আমাদের যে চাহিদা সেটির মধ্যে আমি ধরে থাকতে পারি যেমন আমাদের স্কুলের থেকে সাইকেল দেওয়া হয়েছে আরও ল্যাপটপ দেওয়া হয়েছে মোবাইল ফোন দেওয়া হয়েছে এর থেকে আমাদের যে শিক্ষা জীবনের মন চাহিদা সেটি আমাদের পাওয়া হয়েছে এই চাহিদার উপর ভিত্তি করেই আমরা আরও যে শিক্ষার প্রতি উন্নত হয়ে থাকি এর থেকে নানা বিষয়ের ধারণা নিয়ে থাকি আর কিভাবে ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যেতে পারি শিক্ষাকে সেটি সম্পর্কেও আমাদের ধারণা আরও ভালো হয়ে থাকে পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা বেশ ভালোই হয়ে থাকে কারণ এদের চাহিদার কোনও অসুবিধা দেখা যায় না এবং শিক্ষাজীবনেও প্রচুর সহায়তা দেখা যায় আমাদের সেও স্কুল কলেজ এইসবগুলি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে আদর্শমানের হয়ে থাকে তাই আমাদের যে মূল চাহিদা যে আমরা আদর্শ কিভাবে থাকব নিজের যে ভবিষ্যৎ সম্পর্কে ধারণা থাকে সেটি নিয়ে কিভাবে আমরা আদর্শ এগিয়ে যাব যার মূল ভিত্তি আমাদের এই শিক্ষাজীবনেই হয়ে যায় তাই আমাদের পরবর্তী সময়ে কোনও অসুবিধা লক্ষ্যই করা যায় না এবং পরবর্তী সময় যদি কোনও অসুবিধা হয়েও থাকে তাহলেও আমাদের সেরূপ কোনও অসুবিধা দেখা যায় না কারণ আমাদের মূল যে ভিত সেটি শক্ত আছে আমাদের মূল ভিত অর্থাৎ এই শিক্ষাজীবন শিক্ষাজীবন এতই ভালো কারণ এইখানকার শিক্ষক শিক্ষিকারাও প্রচুর ভালো মানের শিক্ষা দিয়ে থাকেন এই শিক্ষার মাধ্যমে আমরা আরও এগিয়ে চলেছি এবং আমাদের যারা ছোটো তাদেরকেও আমরা আমাদের সঙ্গে এগিয়ে নিয়ে চলেছি কারণ তারা যদি আমাদের সাথেই এগিয়ে নিয়ে যায় তাহলে আমাদের পশ্চিমবঙ্গে যে শিক্ষার্থী জীবন আছে শিক্ষাজীবন আছে তা একই সাথে ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে একইভাবে যদি আমাদের ছোটোরাও তাদের ছোটোদের শিক্ষা দিয়ে তাদের এগিয়ে নিয়ে যায় তাহলে আরও ভালো এইভাবে আমরা এক একই সাথে সবাই মিলেমিশে এগিয়ে চলেছি এভাবেই আমাদের সবার শিক্ষাজীবনের মূল ভিত রেডিও তৈরিও হয়েছে এবং পরবর্তী সময়ে কোনও অসুবিধাও দেখা যাবে না ছোটোদেরও কোনও অসুবিধা হবে না কারণ আমরা তাদের মূল আদর্শ বোঝাবো শিক্ষা দেব এবং তারা তাদের ছোটোদের আদর্শ দেবে শিক্ষা দেবে এভাবে আমাদের ছোটোরাও ভালোভাবে আমাদের সাথেই শিক্ষা নিয়ে নিজেদের চাহিদা পূরণ করে এগিয়ে চলবে এভাবে আমাদের যে চাহিদার মোকাবেলা আছে যে সমস্যা দেখা দিয়েছে চাহিদার উপর তার কোনও মানে অসুবিধা হবে না আমাদের এই চাহিদার সমস্যার মোকাবিলা হয়েছে এই পশ্চিমবঙ্গের শিক্ষাজীবনের মধ্য দিয়েই